আমি বলব একজন শিশু বা একজন ব্যক্তির রেসের প্রস্তুতির ক্ষেত্রে পুষ্টিটা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে পুষ্টিকর খাওয়ার তো প্রথমত খেতেই হবে তাদের জন্য একটা খাবারের একটা পুষ্টির একটা তালিকা তৈরি করে সেটা যদি অবলম্বন করা হয় তাহলে কিন্তু তারা সেই বিষয়ে বিশেষভাবে প্রস্তুতি নিতে পারবে এবং হাইড্রেশনকেও অন্তর্ভুক্ত করা যেতেই পারে একজন একজন ব্যক্তি যিনি রেসের প্রস্তুতি নিচ্ছেন তার কিন্তু প্রথম প্রয়োজন হল খাবারের এবং পুষ্টিকর খাবারের এইদিকে কিন্তু নজর রাখাটা প্রয়োজন